হ্যাঁ আমি কোনো আমাদের পাড়ায় যখন বাইকের রেস হয় আমি অবশ্যই নাম দিয়েছি আমাকে সেই এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লেগেছে অলরেডি আমি এতে অনেক ট্রফিও পেয়েছি আমাকে নানান রকমের বাইক ইউজ করতে চালাতে বা নতুন নতুন বাইকের স্টক রাখতে মানে নতুন বাইক কিনতে আমাকে খুব পছন্দ হয় এভাবে আমি গাড়ির আমার ফেভারিট হয়েছে আর রেস করতে আমাকে বেশি ভালো লাগে তাই আমি প্রত্যেক প্রতিযোগিতাতে আমি নাম দিই ব্যস এইটুকুই